হ্যালো হ্যালো হ্যাঁ আমি পুরুলিয়া থেকে শৈবাল দাস বলছি আপনি কি রিয়া টেলিকমের ওনার বলছেন হ্যাঁ দাদা বলছি আমার একটা নতুন ফোন নেওয়ার ছিল তো আপনি কি আপনার দোকানে থাক আছে এরকম কিছু ফোনের ব্যাপারে আপনি আমাকে জানাতে পারবেন আচ্ছা আপনি প্রথমে স্যামসংয়ের ফোনের ব্যাপারে একটু আমাকে বলুন কি কি ও ফোনটার মধ্যে আছে কি কি পাব ফোনটাতে একশো আঠাশ জি বি র্যাম বললেন তো আচ্ছা ক্যামেরা কিরকম আছে ফোনটা ফোনটা ভালো হবে তো দাদা তারপরে আপনি কোন একটা ফোনের কথা বললেন একবার এই ফোনটার ব্যাপারে বলুন দাদা কি কি এই ফোনটার মধ্যে পাব ক্যামেরা র্যাম আর আপনার ফোনটা মানে গেম খেলার জন্য ভালো হবে তো আচ্ছা মানে ফোনে গেম খুব সুন্দরভাবে চলবে তো আর আরেকটা কোন ফোনের ব্যাপারে আপনি বললেন একটু আগে আচ্ছা মোটোরোলা জি থার্টি টু ওটার প্রাইস কিরকম পড়বে দাদা ওর মধ্যে কি কি আমি পাব ফোনটার মধ্যে জি থার্টি জি থার্টি থ্রি প্রোসেসর আচ্ছা প্রোসেসরটা মানে কিরকমভাবে ফোনটার কাজ করবে আচ্ছা দাদা বলছি আজকাল চার্জে দিলে দেখবেন ফোনগুলা একটু বেশি হিট হয় গরম হয়ে যায় ফোনটা মুহূর্তের মধ্যে চার্জে দিলে ফোনগুলো গরম হয়ে যায় তো বলছি এই ফোনটা কি ওরকম কিছু ব্যাপার আছে যে মুহূর্তের মধ্যে চার্জ দেওয়ার পরে ফোনটা গরম হচ্ছে দেখলাম তারপরে অনেকবার কি হয় যে ফোনটা ঘাঁটতে ঘাঁটতেও গরম হয়ে যায় আবার তখন সঙ্গে সঙ্গে আবার আটকে যায় ফোনটা অনেকসময় কোনো এমার্জেন্সি থাকলে ফোনটা তখন আটকে যায় বলছি এসব কিছু অসুবিধা কি দেখা যেতে পারে ফোনটার মধ্যে না আসলে অনেকবার দেখবেন গেম খেলার সময়ে বা এমনি সাধারণ কিছু কাজ করার সময়ে ফোন একটু বেশি গরম হতে শুরু করে সেই জন্যে আর কি আমি আপনাকে জিজ্ঞেস করছি এ ব্যাপারে আচ্ছা এর থেকে একটু যদি বেশি রেঞ্জের বলেন তো কিরকম ফোন হবে আচ্ছা ওই ও ফোনটার ব্যাপারে আপনি একটু কিছু জানাতে পারবেন আমাকে ফোনটা এই ডিসপ্লেটা কিরকম হবে ওটাতে এই ভিডিয়ো দেখা মোটামুটি ঠিক চলবে তো আচ্ছা ফোনটা আরেকটা কোন ফোনের ব্যাপারে আপনি বললেন একটু আগে আরেকটা কোন ফোনের নাম নিলেন ও ওই ফোনটা কি বললেন আপনি ফাইভ জি মানে এটা নতুন নেটওয়ার্ক তো আচ্ছা এটার জন্য তো এটার দাম কিরকম পড়ছে আচ্ছা আপনি আর কোনো ফোনের ব্যাপারে বললেন যেটা এখন আপাতত আপনার দোকানে আছে যেটা সবার বেশিরভাগ সবাই কিনে নিয়ে যাচ্ছে আর কি মানে ওটা আপনার দোকানে এখন অ্যাভেলেবেল পাব না তো আচ্ছা ফোনের ব্যাপারে কিছু জানতে পারি কি আপনার কাছে ফোনটার ব্যাপারে আপনি একটু বলুন আমাকে যে ফোনের ক্যামেরা কিরকম হবে বা ধরে নিন সিপিইউটা কিরকম র্যাম কিরকম রম কিরকম এইসব আপনার ওটাতে সব ঠিকঠাক ওই আপনার সাউন্ডের ব্যাপারটা আর কি অনেক ফোনে দেখেছি যে সাউন্ড না না আজকাল বুঝলেন দাদা অনেক ফোনে সাউন্ডের খুব প্রবলেম হচ্ছে তো সাউন্ড ঠিকমতো শোনা যাচ্ছে না ওইসব ব্যাপারেই আর কি আচ্ছা ঠিক আছে দাদা আমি কাল পরশুর মধ্যে আপনার সাথে আবার কনট্যাক্ট করছি আপনার দোকান যেতে পারি আপনার দোকান কখন থেকে কখন খোলা থাকবে আচ্ছা ঠিক আছে দাদা আমি সেই সময়ে যাচ্ছি ঠিক আছে দাদা ভালো থাকবেন হ্যাঁ ধন্যবাদ